আমি একবার লাইব্রেরি গেছিলাম বর্ধমানের উদয়চাঁদ লাইব্রেরি গেছিলাম আমার বাড়িতে ব্যক্তিগত একটি লাইব্রেরি আছে সেটি খুবই ছোটো তার মধ্যে পদার্থবিদ্যা গণিত রসায়ন জীববিদ্যা বাংলা ইতিহাস ভূগোল পল সায়েন্স কম্পিউটার নিউট্রিশন ছবি আঁকা প্রভৃতি বই আছে লাইব্রেরিতে একজন আমি কর্মচারী রেখেছি তারা এসে বিভিন্ন বই আপনার আমার এখানে সবাই পাড়ার লোকেরা আসে লাইব্রেরিতে আসে তারা এসে বই নেয় বই নিয়ে তারা বই জমা দেয় বই জমা দেওয়ার জন্য একটা লোক রেখেছি আমি এবং এর জন্য আমি কোনো টাকা পয়সা নিই না এই লাইব্রেরিতে আমার প্রায় চার হাজার বই রয়েছে যার মধ্যে দুহাজার বই আমি নতুন নিয়েছি এই লাইব্রেরিতে বই রাখার জন্য বা বই আনার জন্য অনেক মানুষ আমাকে সাহায্য করেছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমার নিজের উদ্যোগেই সেই বই কিনেছি আমার স্বপ্নের লাইব্রেরি হবে একটি চারতলা কক্ষ বিশিষ্ট লাইব্রেরি যেখানে প্রথম তলায় থাকবে লাইব্রেরির প্রশাসনিক ভবন দ্বিতীয় তলায় থাকবে সায়েন্স বিভাগ তৃতীয় তলায় থাকবে আর্টসের বিভাগ চতুর্থ কমার্সের বিভাগ প্রতিটা লাইব্রেরিতে থাকবে কম্পিউটার প্রতিটা লাইব্রেরিতে থাকবে প্রতিটা লাইব্রেরির পাশে থাকবে একটি কারিগরি লাইব্রেরি যে কারিগরি লাইব্রেরিতে থাকবে ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়ার বিভিন্ন রকমের বই বিভিন্ন রকমের পাঠ্য সম্ভার এই লাইব্রেরিটি চারপাশে সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ হবে কারণ আমরা জানি শিক্ষাব্যবস্থা শিক্ষাটা একটি খোলামেলা মুক্ত পরিবেশে হতে হবে সেই মুক্ত পরিবেশই হওয়ার জন্য আমি সর্বদা লাইব্রেরিটিকে একটি খোলা মাঠের মধ্যে করার চেষ্টা করবো প্রতিটা লাইব্রেরিতে থাকবে সুসজ্জিত ডেস্ক সুসজ্জিত টেবিল এই টেবিলের মধ্যে থাকবে কত রকমারি সব পেন খাতা বই একটি ছাত্র সর্বাধিক দশ দিনের জন্য লাইব্রেরি থেকে বই নিতে পারবে দশ দিন পর প্রথম সাত দিনের জন্য সে বই বিনা ফাইনে জমা দিতে পারবে এক মাস পেরিয়ে গেলে তাকে প্রতিদিন পেছু দুটাকা করে তাকে ফাইন দিতে হবে এবং দুটাকা করে ফাইন দেওয়ার পরে এক বছর হয়ে গেলে তাকে দিন পিছু পাঁচশো টাকা করে জরিমানা দিতে হবে এবং লাইব্রেরিতে কোনো বই যদি হারিয়ে গেলে তাকে পুনরায় ওই বইটি নতুন বই ক্রয় করে দিতে হবে এবং যদি অতি পুরনো বই অর্থাৎ যদি উনিশশো সালের আগের বই যদি হারিয়ে যায় তাহলে থাকে ওই বইটির দশ গুণ দাম তাকে ফেরত দিতে হবে এই লাইব্রেরি পরিচালনা করার জন্য একটি প্রশাসনিক বোর্ড কবে যে বোর্ডের মধ্যে সবাই দেখবে কি করে এই লাইব্রেরির প্রচার করা যায় এই লাইব্রেরিটাকে প্রচার করতে গেলে একটি কমিটি রাখবো যে কমিটি শুধুমাত্র প্রচারক হিসাবে কাজ করবে আমার লাইব্রেরি হবে সুসজ্জিত আলোয় আলোকিত যেখানে রাত্রে প্রতিদিন মানুষ এসে বই পড়তে পারবে এবং তাদের জন্য চা পানীয় জল অথবা বিস্কুটের ফ্রিতে বন্দোবস্ত থাকবে এইভাবে আমি আমার স্বপ্নের লাইব্রেরিকে রূপ দিতে পারবো এবং এই স্বপ্নের লাইব্রেরি একদিন আমি ঠিক তৈরি করবো এই লাইব্রেরিতে শুধুমাত্র বই খাতা নয় থাকবে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থবিদ্যা রসায়নবিদ্যা যন্ত্র ইতিহাস ভূগোলের বিভিন্ন ইতিহাসিক ভৌগোলিকবিদ বিভিন্ন সাহিত্যিক ইত্যাদি মানুষের ছবি প্রতিটা দেওয়ালে টাঙানো থাকবে টাঙানো থাকবে সেই সব বিজ্ঞানীদের কথা যাদের অবদান আমরা কখনোই ভুলতে পারবো না